আমার হাওড়া রানীহাঁটিতে বাড়ি হাওড়া জেলার রানীহাটিতে এখানে তেমন কোনো বড়ো মার্কেট নেই এখান থেকে আমাকে হাওড়া ময়দানে আমাদের বড়ো মার্কেট যেখানে মানুষ সমাগম অনেক বেশি বড়ো মার্কেট শপিং মল সমস্ত কিছু আছে আমাদের ওখানে গিয়েই কেনাকাটা মার্কেটিং করতে হয় এবং পর্যটকরা হাওড়া স্টেশান যেহেতু আছে ওখান থেকে হাওড়া ময়দান কাছাকাছি মানুষ ওখানে প্রচুর পর্যটকও আসেন এখানে জামাকাপড়ের কলকারখানাও আছে ওখানে যেখানে যে কারণে জামাকাপড় খুব কম দামেই পাওয়া যায় হাওড়া জেলার মাছ বিখ্যাত খুবই কম দামে পাওয়া যায় এবং এভারেজ প্রচুর মানুষ সমাগম এখানে আসে কেনাকাটা করে এমকম এখান থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় হচ্ছে রপ্তানিও করা হয় যেহেতু এখানে কারখানা আছে তৈরি হয় এবং যে কারণে এখানে জামা কাপড়ের দাম খুবই কম দুশো তিনশো টাকা এভারেজ গড়ে পাওয়া যায় এখানে